আজ আমি দুপুর একটায় বিরকুলটি থেকে জামুরিয়ায় যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু গাড়ির চালক আপনি এখনও আপনার ঠিকানায় পৌঁছাননি আপনি কোথায় আছেন এবং কতটা সময় লাগবে আসতে